আমি দুমাস আগে অনলাইনে একটা স্টোভ অর্ডার দিয়েছিলাম স্টোভটা দিয়ে গেছে প্রায় দুহাজার টাকা দাম নিয়েছে স্টোভটা ব্যবহার করার পর প্রচুর প্রবলেম হচ্ছে তারা বললো যে বৈদ্যুতিকের সাহায্য স্টোভটা জ্বলবে এর জন্য আমার খুব ভাল লাগলো দাম দিয়ে আমি স্টোভটা কিনলাম কিন্তু এক মাস ব্যবহার করার পর প্রচুর ডিস্টার্ব করছে স্টোভটা তেল প্রচুর পরিমানে তেল খাচ্ছে তারা বললো যে তেল কম খাবে কিন্তু দুদিন রান্না করার পর আমাকে তেল ঢালতে হছে এক লিটার করে তেল আমার মাসে প্রায় পাঁচ লিটারের মতো তেল শেষ হয়ে গেল এতেও কিন্তু কাজ হচ্ছে না ঠিকমতো প্রতেকবার পিন দিতে হছে পিন দিলেও যতক্ষণ পিন দেওয়া থাকছে বাতাস দেওয়া হচ্ছে ততক্ষণ জ্বলছে তারপর আবার আস্তে আস্তে দপ দপ করে নিমে যাচ্ছে রান্না করতে পারছি না আমার প্রচুর কষ্ট হচ্ছে খাবার সিদ্ধ হছে না আমি বাড়ির লোককে টাইম মতো খেতে দিতে পারছি না ইলেকট্রিকের সাহায্য আমার খুব একটা সুবিধা হচ্ছে না আমার স্টোভটা আমাকে একবারে ঠকিয়ে দিয়েছে কিন্তু বাজার থেকে কিনলে মনে হয় আমার অনেকটা সাশ্রয় হতো কিছুটা কম দামে পেতাম কিছু হলে আমি দোকানে গিয়ে বলতেও পারতাম যে আমার স্টোভটা পালটিয়ে দিন কিন্তু অনলাইনে নিয়েছি তো পাল্টানো যাচ্ছে না আমার খুব সমস্যা হচ্ছে আমি রান্না করতে পারছি না শুধুই নিভে যাচ্ছে যত যখন পিন দিচ্ছি তখন ভাল তারপর আবার নিমে যাচ্ছে বার্নার ভেঙ্গে গেছে আমার খুব অসুবিধা হচ্ছে রান্না করতে আমি রান্না করতে গিয়েও রান্না করতে পারছি না আমার তো গ্যাসের ব্যবস্থা নেই তাই আমার স্টোভটা আমার খুব ভাল হলে খুব ভাল হতো কিন্তু অনলাইনের মানুষ আমাকে এইরকমভাবে ঠকাবে আমি ভাবতে পারছি না না আমি রিটার্ন করতেও পারছি না আমার খুব অসুবিধা হচ্ছে